প্রকৃত অর্থে পশ্চিম বর্ধমান জেলা যেখানে আমি থাকি এই পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু একটা মিশ্র সাংস্কৃতিক পরিবেশ রয়েছে এই কারণে আশেপাশের জেলাগুলির যেমন বাঁকুড়া অথবা পুরুলিয়া আবার এদিকে একটি ভিন্ন রাজ্যের গায়ে লাগোয়া হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা অর্থাৎ ঝাড়খন্ডের আশেপাশেই সেই আমরা আছি সেই অর্থে এখানে রাসলীলাও যেমন হয় আবার টুসু ভাদুও আমরা দেখতে পাই সেইরকম সমস্ত রকমেরই সাংস্কৃতিক একটা পরিমন্ডলের মধ্যে পশ্চিম বর্ধমান জেলা পড়ে বাকি রইল এখানকার সাংস্কৃতিক যে পরিবেশ এখানের সাংস্কৃতিক পরিবেশটাও মিশ্র এবং এখানের বাংলা অধ্যুষিত হলেও এখানে যেহেতু অন্যান্য ভাষাভাষীরাও থাকেন সেইজন্য সবরকমকে নিয়েই পশ্চিম বর্ধমান জেলা চলে এবং আমরা দেখতে পারি এখানে কাঠ খোদাইয়ের কাজ কাঁথা সেলাইয়ের কাজও হয় হয় না যে তা নয় এগুলোও হয় পাটের জিনিসপত্র পাওয়া যায় পাটের কাজ আমরা দেখতে পাই এই সমস্তগুলিই এখানে চলে কাজেই আমাদের পশ্চিম বর্ধমান জেলার সাংস্কৃতিক রীতি কোনো যে একটা বিশেষ কিছু তা আমি বলব না